বাংলা ও হিন্দা হিন্দি ভাষা এই দুটো শব্দকে তুলনা করার কারণ বাংলা ভাষা এবং হিন্দি ভাষা কিছুটা পরিমাণ এক হলেও এগুলোর মধ্যে অনেক কিছু পরিবর্তনও আছে যেমন হিন্দি ভাষা এবং বাংলা ভাষা এই দুটোর শব্দ এই দুটোকে আলাদা আলাদা করে বলা দেখা হয় উচ্চারণ বাংলা ভাষা এবং হিন্দি ভাষা দুটোকে আলাদা আলাদা করে দেখা হয় এবারে উদাহরণ দিচ্ছি হিন্দি ভাষা হিন্দি ভাষায় বলা যায় ম্যা খায়ুঙ্গা আর বাংলা ভাষায় বলা যায় আমি খাবো এই জন্যই ভারতের সরকারি ভাষার সাথে বাংলা ভাষা এবং হিন্দি ভাষাকে তুলনা করেন